আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতেই বিভিন্ন রকমের পর্যটন কেন্দ্র আছে যেমন একটা আছে পরিমল কানন ওটা আমাদের এখানে চন্দ্রকোনা রোডে অবস্থিত ওই পার্কে খুব ও খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো আছে বিভিন্ন ঔষধি গাছ লাগানো আছে শীতকালে ওখানে ফুলের মেলা বসে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে গোলাপ ফুলের একটা বড়ো বাগান আছে এইখানে বা এই রোডের পার্কে ঢোকার জন্য ওখানে টিকিট নেওয়া হয় টিকিট কাউন্টার আছে খুব সুন্দরভাবে ওখানের গাছপালাগুলোকে পর্যবেক্ষণ করা হয় নিয়মিত জল দেওয়া হয় সার দেওয়া হয় এছাড়াও আছে আমাদের এই চন্দ্রকোনা টাউনের মধ্যে একটা আছে চন্দ্রকেতু পার্ক আর একটা আছে আমাদের ফাঁসি ডাঙ্গা ফাঁসি ডাঙ্গাটাও এখন খুব সুন্দর করেছে খুব সুন্দর ফাঁঁ যেখানটা আমাদের ফাঁসি দেওয়া হতো ওই ওই কুঁয়োটাকে খুব সু খুব সুন্দর করে বাঁধিয়েছে ওখানে ফোয়ারা করেছে এবং কি চন্দ্রকেতু পার্কের খুব সুন্দর ফোয়ারা করেছে বিভিন্ন রকমের লাইট দিয়েছে বিভিন্ন লাইটিং করেছে বিভিন্ন রকমের গাছপালা লাগিয়েছে ওখানে এই এই দুটো জায়গাতেই খুব সুন্দর বা এই এই দুটো জায়গাতেই টিকিট নেওয়া হয় আর রাস্তাঘাট খুব সুন্দর এমনকি যোগাযোগ ব্যবস্থাও খুব সুন্দর এখানে আমাদের এখান থেকে যাওয়ার জন্য টোটো আছে বাস আছে সব রকমের যোগাযোগ ব্যবস্থা সুন্দর আছে এছাড়াও আমাদের পশ্চিম মেদিনীপুরের বাইরেও অনেক রকমের কাছাকাছি পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি অনেক জায়গা আছে যেখানেও খুব সুন্দরভাবে পর্যটন কেন্দ্র আছে যেমন আমি নিজে একটা জায়গা ঘুরে এসেছি বেলপাহাড়ি বেলপাহাড়িতে বিভিন্ন রকমের যে পাহাড়গুলো আছে পাহাড়গুলোতে শীতকালে মেনলি ওখানে পর্যটক যায় বেশি এমনকি ওখানে পর্যটকরা যায় বিভিন্ন দূর থেকে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এমনকি কলকাতা থেকেও ওখানে আসে ওরা ওখানে বেলপাহাড়িতে ওই পাহাড়গুলোতে যাওয়ার জন্য ওখানে গাড়ি আছে গাড়ি ভাড়া করে যেতে হয় আর তে তাছাড়া হোম স্টে আছে হোম স্টেতে থাকার ব্যবস্থা আছে খাওয়াদাওয়ার সুযোগ সুবিধা আছে খুব ভালো এছাড়াও সামনা সামনি আছে দিঘা আছে দিঘাতেও খুব সুন্দর একটা জায়গা আমাদের আমাদের সরকার যে মম মমতা দি উনি ওখানে দিঘাতে খুব সুন্দর সুন্দর জায়গা তৈরি করেছেন এমনকি রিসেন্ট একটা জায়গা তৈরি করছেন পুরীর আদলে একটা মন্দির তৈরি করছেন জগন্নাথের মন্দির এখনো এখনো কমপ্লিট হয় নি কিন্তু মন্দিরটা খুব সুন্দর করে তৈরি করছেন ওই স্পটগুলো রক্ষণাবেক্ষণেও খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন লাইট আছে সবথেকে ভালো কোনো অসুবিধে নেই ওখানে জীবিকা ওখানে দিঘাতে মানুষেরা সমুদ্রে যায় মাছ ধরে নিয়ে আসে এমনকি সমুদ্রের ধারে ধারে অনেক দোকানপত্র আছে যেখান থেকে মানুষ অনেক কিছু কেনে ওখানকার পর্যটন কেন্দ্রগুলো খুব সুন্দর